হ্যালো হ্যাঁ বলছি আপনি আমি আমাদের পলাশচাবরি স্কুল বলছিলাম আপনি কি রঞ্জিতের বাবা বলছেন তো আমি সমস্ত ছেলেদের হাত দিয়ে একটা নোটিশ পাঠিয়েছি এবারে রঞ্জিতকেও দিয়েছি তো আপনি কি দেখেছেন যে আমরা একটা নোটিশ দিয়েছি যে আমাদের সেকেন্ড ক্লাস টেস্টের আগে একটা স্টুডেন্ট সরি পেরেন্টস আর টিচাররা মিলে একটা মিটিং করতে চাই হ্যাঁ আমি তো আপনাকে বলবোই হ্যাঁ ওটা একটু অবশ্যই দেখে নেবেন তো যেহেতু আমাদের সেকেন্ড ক্লাস টেস্ট আছে তাই তার আগে আমরা চাইছি আর কি মানে বাড়ির অভিভাবক এবং স্যারের শিক্ষকদের নিয়ে আমরা একটা মিটিং করতে চাইছি সে মানে আপনাদের ছেলেরাও ভালোভাবে শুনা করতে পারে এবং তাদের কী ত্রুটি রয়েছে সেইগুলোও যাতে আপনারা জানাতে পারেন এবং আপনাদেরও কাছেও আমাদের কিছু অভিযোগ থাকবে আর কি সেই নিয়ে এটি আর কি আচ্ছা ঠিক আছে তো আমরা এই তেইশে গিয়ে এই মিটিংটা রাখছি আর কি তো আমি আশা করব আপনি যেমন অবশ্যই আসেন হ্যাঁ বলুন ওই তেইশে মে ওই দুপুর এগারোটার মধ্যে আসুন না ওই সব স্যাররাও থাকব আর সব অভিভাবকরাও আশা করি আসবে আর আমাদের স্কুলেরও অনেক কিছু প্রবলেম রয়েছে যেগুলো আমরা গার্জেনদের সাথে একটু আলোচনা করতে চাই আর কি না ছাত্রছাত্রী নয় শুধুমাত্র এটা স্যার এবং অভিভাবকদের মধ্যে একটা মিটিং মানে ক্লাসের অনেক স্যারেদেরও আপনাদের কাছে অভিযোগ থাকবে ধরুন অনেকের ছেলেমেয়েরা পড়াশুনা ঠিক মতো করছে না এই রকম আর কি যাতে আপনারাও একটু ভালো করে করেন ছেলে মেয়েদেরকে আমরাও তো চাই না যে আপনাদের ছেলেমেয়েরা পড়াশুনায় ভালো হোক ভালো ভালোভাবে পড়াশুনা করুক সেটা তো আমরাও চাইব ওই জন্যই আরও আর কি হ্যাঁ আর এখানে শুধু আমরা বা আপনারাই থাকছি না আমাদের যিনি হেড স্যার আছেন উনি নিতাইচরণ বাবু উনিও ওই দিন থাকবেন উনিও সমস্তটা দেখবেন উনিও ঠিক করেছেন যে গার্জেনদের সাথে যাতে মিটিংটা হয় ওই জন্যই মিটিংটা আর আরও স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান এই সব নিয়েও সাথে একটু কথাবার্তা হবে একটু আলোচনা হবে আর আমি আপনাকে তো বললামই তেইশে মে ওই দিনটা কিন্তু অবশ্যই একটু ফাঁক থাকবেন ঠিক আছে ওই দিনটা কিন্তু খুব জরুরি আসাটা হ্যাঁ হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠানও তো হয় আমাদের স্কুলে যাতে সব ছেলেমেয়েরা অংশগ্রহণ করে ওই জন্য একটু মানে গার্জেনদের সাথে আলোচনা করব আর কি বেশ কয়েকজন ছেলে করে বা অনেকেই করতে চায় না ওই সব নিয়েও একটু কথাবার্তা বলব ওই জন্যই আরও ডেকেছি আর কি গার্জেন মিটিংটা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাখছি হ্যাঁ আরও সবাইকে কল করতে হবে ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ